ভারতীয় সমাজে ধর্ম ঐতিহাসিকভাবে ভারতীয় সমাজকে রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্তরে প্রভাবিত করেছে হিন্দুধর্ম বৌদ্ধ শিখ এবং জৈন ধর্মের ঐতিহ্য ভারতের বাইরে অদ্ভুত হওয়ায় দেশের সমৃদ্ধ ধর্মীয় ইতিহাসের সঙ্গে একটি গর্বের অনুভূতি রয়েছে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় আছে